আমি এক দিন মার্কেটে ঘুরতে ঘুরতে একটা মলে ঢুকেছিলাম একটা মলে ঢুকে বিভিন্ন জিনিস দেখছিলাম দেখতে দেখতে তার মধ্যে একটা কুর্তি হটাৎ আমার চোখে পড়লো সেই কুর্তিটির কাছে আমি গেলাম গিয়ে কুর্তিটার গায়ে বার বার হাত বোলাচ্ছিলাম কুর্তিটা এতোটা সুন্দর ছিলো এতোটা সুন্দর ছিলো যে কুর্তিটা দেখেই নিতে ইচ্চা করছিলো কুর্তিটার দাম শুনলাম কুর্তিটার দাম বললো কী ডেড় হাজার টাকা তো আমি তখন একটু পিছিয়ে এলাম পিছিয়ে আসার পরে তারপরে জানো বারবার সেই কুর্তিটার দিকেই আমার চোখ যাচ্ছে আর কুর্তিটাই আমাকে বারবার মনে উঠছে কুর্তিটার কথা কুর্তিটা এত্তো সুন্দর ছিলো এতো সুন্দর ছিলো তা মানে আমি বলে ভাষা বোঝাতে পারবো না তারপরে রীতিমতোন আমি কুর্তিটা কিনে বাড়িতে নিয়ে এলাম বাড়িতে কিনে আনার পরে কুর্তিটা সবাই বললো কুর্তিটা খুব সুন্দর হয়েছে এতো সুন্দর কুর্তি কোথায় পেলি কই আমরা তো দেখতে পাই না আমি বললাম ওই মলটাতে গিয়েছিলাম ওই মলটাতে গিয়ে কুর্তিটা কিনে আনলাম তো কুর্তিটা গায়ে আমি যখন গায়ে পরে বাইরে বার হয় তখন সবাই আমাকে বলে বাহ্ কুর্তিটা খুব সুন্দর তো কোথা থেকে কিনেছিস আমি বললাম ওই মল থেকে কিনেছি বলছে কতো দাম পড়লো আমি বললাম ডেড় হাজার টাকা তখন সবাই বলচে এই কুর্তিটা পরে তোকে যা সুন্দর লাগছে এই কুর্তিটা এতো সুন্দর হয়েছে যে কুর্তির রঙটা যেমনই যেমন সুন্দর ছিলো কুর্তিটা দেখতেও তেমন সুন্দর ছিলো এবং কুত্তিটা খুব নরম মসৃম আমি গায়ে দিয়ে খুবই আরাম পেতাম বা আরাম পায় কুর্তিটা আমার কাছে যেন প্রত্যেক দিনই নতুনের মতোন মনে হয় কুর্তিটাকে আমি প্রত্যেক দিন পরি প্রত্যেক দিনই পরতে ভালোবাসি কুর্তিটা আমার কাছে যেন সব থেকে প্রিয় হয়ে উটেছে কুর্তিটার মধ্যে এতোটা মধুর্য ছিলো আমি কক্ষনও সব কল্পনা বা স্বপ্নেও ভাবতে পারি নি যে এতো সুন্দর হতে পারে কাপড়টা যেমন সুন্দর নরম তুলতুলে যেন মনে হচ্ছে আমি কিছু একটা গায়ে দিয়ে আছি যেটা আমার কোনো কষ্ট হচ্ছে না যেটাতে আমার কোনো গরম লাগছে না আরো আমার আরাম লাগছে আমি যদি ওইটা পরে সারা দিন সারাক্ষণ থাকি তাতেও আমার কোনো অসুবিধা হবে না আমার কুর্তিটা আমার কাছে খুবই প্রিয় হয়ে উটেছিলো আমার মনের মতোন হয়ে উটেছিলো আমার কুর্তিটা আমি আশা করবো আমার কুর্তিটা যেন সারা জীবনই এরকম থাকে আমার কুর্তিটা নিয়ে আমার আর কোনো কথা বলার নেই আমার কুর্তিটা খুবই সা অসাধারণ খুবই মনের মতোন ছিলো